হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি মোবাইল দোকান থেকেই বলছি ও হ্যাঁ হ্যাঁ বলছি আপনার কি কোনো কোম্পানি মানে কোনো কোম্পানি সিলেক্ট করা আছে মানে না হচ্ছে আমি বলব কোন কোম্পানিটা ভালো হুম তো হ্যাঁ কমদামি বলতে তাও একটু বাজেটটা বলুন দেখুন দশ হাজারের মধ্যে আছে বলতে রিয়েলমি আছে ভিভো আছে এবারে ভালো ভালো কোম্পানি কমদামি তুমি কমদামির দিকে দেখছো মানে এবারে কিছু মানে কমা কোম্পানি পাবে ইনফিনিক্স এরকম কোম্পানি পাবে এবার ইনফিনিক্স আইটেল এরকম কোম্পানি এবার যদি একটু বাজেটটা বাড়ান দু তিন হাজার যদি আপনি একটু বাড়ান তাহলে ভালো কোয়ালিটির পাবে রিয়েলমি ভিভো এরকম কোম্পানি পাবেন এবারে শুনুন ভালোটা নিলেই তো আপনার ভালো না একটু বেশিদিন টেকসই হবে হুম বুঝতে পারছি ঠিক আছে তাহলে একটা দশ হাজারের মধ্যে যেহেতু আপনি দামি নেবেন না বলছেন সেহেতু কম টাকার মধ্যে একটা ভালো কোম্পানি আছে এবারে রিয়েলমি হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পারছি এবারে যদি আপনি সামনাসামনি আমার সাথে দোকানে এসে যোগাযোগ করতেন তাহলে আরও ভালো হতো কিন্তু আপনি তো আগে জানতে চাইছেন না ফোনে ঠিক আছে আমি তাও আপনাকে বলছি এবারে একদিন দোকানে এসে ভালোভাবেই কথা হবে ঠিক আছে তাও আপনাকে বলছি একটা কোম্পানি আছে ওই কম বাজেটের মধ্যে রিয়েলমি কোম্পানি একটা আছে কিন্তু যদি আর আপনি আপনাকে বললাম দু তিন হাজার বাড়াতে কিন্তু সেই বারো তেরো হাজার টাকাটা আপনাকে এগারো হাজারে দিয়ে দিতে পারি এটা শুধু আপনি যেহেতু আমার রেগুলার কাস্টমার সেইজন্য আপনাকে আপনার জন্যই এই অফারটা দিচ্ছি তেরো হাজার টাকার তেরো হাজার টাকার ফোন আপনাকে এগারো হাজারে দিতে চাইছি এবার আপনি অফারটা গ্রহণ করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার দেখুন তবে তবে হ্যালো বলছি তবে একটু ভেবে দেখবেন এই অফারটা শুধু আপনার ক্ষেত্রেই আছে অন্য কারো ক্ষেত্রে নেই হুম তাহলে বলছি আপনি তাহলে দোকানে এসে কথা বলুন না আমাদের একদিন দোকানে আসুন ভালোভাবে কথা হবে তাহলে এইসব বিষয়ে আপনি ভালোভাবে জানতে পারবেন আর কি ফোনের ব্যাপারে হ্যাঁ আপনি যেদিন আসবেন একটু একটু ফোন করে আসবেন হ্যাঁ তাহলে একটু সুবিধা হতো আর কি আমাদের হুম হুম ঠিক আছে ঠিক আছে